পুরুলিয়া জেলার প্রধান সামাজিক কল্যাণ ও উন্নয়ন কর্মসূচি এবং উদ্যোগগুলির মধ্যে প্রথমে রয়েছে শিক্ষাব্যবস্থা এখানকার শিক্ষাব্যবস্থা মাঝারি ধরনের তাছাড়া এখন ধীরে ধীরে ক্রমশ এটি অবনতির দিকে যাচ্ছে বিশেষ করে করোনার পর থেকে স্কুলগুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা কমে আসছে তারা শিক্ষার প্রতি তাদের আগ্রহ হারিয়ে ফেলছে এছাড়াও গ্রামের দিকের অনেক স্কুলে স্কুলের পরিমাণ থাকা অনেক স্কুল থাকলেও সেখানে শিক্ষক শিক্ষিকার মানে কম দেখা যায় অনেক কম শিক্ষক শিক্ষিকা যার ফলে ছাত্র ছাত্রীরা সেখানে ঠিকমতো শিক্ষাব্যবস্থা পাচ্ছে না তাছাড়াও তাছাড়া তারপর রয়েছে স্বাস্থ্যসেবা স্বাস্থ্যসেবার মধ্যে পুরুলিয়া জেলায় আমাদের সরকারি হাসপাতাল রয়েছে পুরুলিয়া সদর হাসপাতাল সেখানে মোটামোটি চিকিৎসা ব্যবস্থা রয়েছে কিন্তু সেখানে খুব ভালো ধরনের পরিষেবা মানুষজন পেয়ে থাকে না খুব যাদের খুব জটিল রোগে যারা আক্রান্ত হয় তাদেরকে বাইরে যেতে হয় কিন্তু এক্ষেত্রে যারা দরিদ্র তাদের খুব অসুবিধায় পড়ে তারা ফলে এখানের স্বাস্থ্যসেবা নিয়ে উন্নয়ন খুবই খুবই জরুরি দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে বলা যেতে পারে যে সরকার এখন অনেক কর্মসূচি নিয়েছে যেমন দুয়ারে সরকার কর্মসূচি এখন চলছে সেই দুয়ারে সরকার কর্মসূচির দ্বারা দারিদ্র্য বিমোচন অনেকটাই সম্ভব হচ্ছে নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রেও সরকার অনেক সাহায্য করেছে নারীদের ক্ষমতায়নের জন্য নারীদেরকে আর্থিকভাবে সবল করার জন্য লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে যাতে সাধারণ মানুষ পাঁসশো টাকা পায় এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষ হাজার টাকা করে পায় ফলে মহিলাদের নিজস্ব খরচা তাদের সাধারণ অনেক কিছু চাহিদা তারা মেটাতে পারছে শিশুসুরক্ষার ক্ষেত্রেও পুরুলিয়া জেলায় এখন অনেক কর্মসূচি নেওয়া হচ্ছে শিশুদেরকে অনেক রকমের টিকা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অনেক রকম টিকা দেওয়া হচ্ছে কিছুদিন আগেও এখানে মাম্পসের টিকা দেওয়া হচ্ছিলো ছোটো বাচ্চাদের যার ফলে তাদের রোগ নিরাময় ক্ষমতা অনেক বেড়েছে ফলে তাদের শরীর ফলে তাদের শরীর স্বাস্থ্য সুন্দর হচ্ছে তারা ভবিষ্যতে সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে এছাড়াও প্রতিরক্ষার হিসেবে পুরুলিয়া জেলায় যথেষ্ট ভালোই কর্মসূচি নেওয়া হয়েছে